চন্দন চন্দন না কি রে আমি এই তো ধর এই তো এইচএস তো হয়ে গেলো তারপর তো বসেই ছিলাম এবার আমি ভাবছি কম্পিটিটিভ এক্সাম পড়বো তো ওখানে নাকি একটা হুগলীতে ওই চুঁচুড়ার কাছে ওখানে নাকি একটা ভালো কোচিং সেন্টার হয়েছে সাকসেস পয়েন্ট বলে ওখানে কম্পিটিটিভ পড়বো এবার তুই কী কী ভাবছিস হ্যাঁ হ্যাঁ সাকসেস পয়েন্ট হ্যাঁ খুব ভালো আমি দেখলাম তো হচ্ছে অনলাইনে রিভিউ টিভিউগুলো দেখলাম খুব ভালো রেটিংস আছে বা খুব ভালো পড়াশোনা হয় ওখান থেকে নাকি তিনজন না চারজন সামনের বারে ডবলুবিসিএস ক্র্যাক করেছে হ্যাঁ হ্যাঁ আর চার্জও চার্জও কম সেই তুলনায় খুব বেশিও নয় ঠিক আছে ওইটা মানে তিন মাসের সাহায্যে সেই দিয়ে তিন মাস ছাড়া ছাড়া দিতে পারবি যেমন কলেজ ফিজের মতো সপ্তাহে দু দিন করে না এ দু দিন করে হয় আর এক দিন করে ওই এক্সাম হয় তিন দিন করে হয়

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কথা বলে এলেই হয় আমি ফোন নম্বর জোগাড় করেছি ঠিক আছে তো এবার একদিন দুজনে যাবো চ তো তাহলে আজকে কী বার সোমবার তো তাহলে তোর বুধবার হবে বুধবার তাহলে চল শুক্রবার দিন করে যাবো চল বুধবার আমার হ্যাঁ বুধবার আমার একটু কাজ ছিল তাহলে শুক্রবার দিনে গিয়ে একদম কথা টথা বলে আসবো কম্পিটিটিভ এক্সামের জন্য তো আমার আরও একজন ফ্রেন্ড যাবে বলছিলো তো তাকেও নিয়ে যাবো হ্যাঁ আর কত কী দিতে হয় হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি